এই দেখুন এখন এই সেটগুলো খুব ভালো চলছে যেমন রিয়েলমি আছে নারজো আছে তারপর আপনার স্যামসং আছে এম কিউ আছে হ্যাঁ অ্যাপেল আছে এই সেটগুলো এখন খুব বাজারে এখন খুব ভালো চলছে এদের ফিচারগুলোও খুব ভালো আছে

হ্যাঁ ওগুলো তো ওটাতো আছেই দিচ্ছি কিন্তু এই মোবাইলগুলো দেখুন এগুলো আপনার বাবা মায়ের পক্ষে খুবই ভালো হবে কারণ এখনকার এই মোবাইলে খুব একটা বেশি জটিলতা নেই এর মধ্যে আপনার কিপ্যাডও বা হাতের সামনেই আছে স্ক্রিন বড়ো আছে আপনার বাবা মায়ের চোখের ধরুন কোনো প্রেসার পরবে না আর এর এর যে এত সুন্দর আপনার ফিচারগুলো আছে র্যাম আর ইয়ে আপনার এইট জিবি র্যাম আছে তারপর ডাটা আছে হ্যাঁ এইসবগুলো এখন খুব বাজারে ভালো চলছে সেতো আপনি আপনি একটুখানি দেখিয়ে দিলেই প্রথম দিন একটুখানি বেশি একটুখানি দেখালেই এগুলো যে কেউ করতে পারবে এগুলো কোনো আপনার সেরকম কঠিন কোনো কিছু নাই অনেক বয়স্ক লোক আমাদের কাছে এরা সব ভালো ভালো মোবাইল নিয়ে যাচ্ছে রেডমি বা স্যামসং আপনার অ্যাপল ইয়ে এখন সবই নতুন যুগের এখন নতুন ফিচার আছে আর পড়ে গেলে তো আপনার ধরুন যে কোনো ছোটো মোবাইল বলুন বড়ো মোবাইল বলুন সবই আছে রিস্কের ব্যাপার আছে আর এটা তো ধরুন প্রটেক্টটার বা আপনার ইয়ে সবই থাকে কভার ফবার যদি দেন তা আরো এটার লংজিভিটি বেড়ে যাবে কমের মধ্যে এটা আপনার দশ বারো হাজার থেকে আপনার এখন অ্যান্ড্রয়েড ফোনগুলো চলে আসবে আর কিপ্যাডগুলো আপনার উইদিন দশ হাজার অ্যাপরক্সের মধ্যে হয়ে যাবে যেটা ছোটো মোবাইলটা কিপ্যাড পাঁচ ছহাজারের মধ্যে আপনার আসবে জিওর ফোন আসবে জিওর একটা বার করেছে গুগলের ফোন সেটা আসবে সেটাও কিন্তু আপনার ছোটো স্ক্রিন টাচ আর কিপ্যাডের মোবাইলগুলো এখন ছোটোগুলো আছে ওগুলো পাঁচ ছ হাজারের মধ্যে আসবে কিন্তু এখন এখন আপনি এই মোবাইলগুলো ব্যবহার করুন এগুলো আপনার ব্যবহার করলেই বুঝতে পারবেন যে কিপ্যাডের এটা থেকে এটা বেস্ট একদম হুম একদম একদম একদম অবশ্যই ওকে ওকে ম্যাডাম হুম